আমি গত পাঁচ দিন আগে পুরুলিয়া নিউ বুকস্টল থেকে একটি বই কিনেছিলাম যে বইটির লেখাগুলি এতই আবছা যে আমি পড়তেই পারছি না তাই আমি এই বইটি কোনোদিনও কিনবো না